হ্যাঁ দাদা বলছি সবজি লাগত বাড়ির একটা অনুষ্ঠান আছে ধরুন কুমড়ো লাগবে আলু লাগবে পটল লাগবে বেগুন লাগবে আর পটল তার পরে পেঁপে লাগবে দামটামগুলো কত কী একটু বলবেন

হ্যাঁ আলুর সবজি সবজি সব টাটকা হবে তো হুম দু এক দিন দেরি আছে তো অনুষ্ঠানের এই জন্য আচ্ছা হুম আচ্ছা ঠিক আছে তো দাম টামগুলো একটু বললে ভালো হতো

হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ রসুন আদা

রসুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে